আমার এলাকার বাচ্চারা জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা বলতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানে আবেদন ও পরীক্ষা প্রক্রিয়ায় সাহায্য করে সেন্ট্রাল স্কুল বা সেন গভর্নমেন্ট সেন্ট্রাল স্কুল থেকে এই পরীক্ষায় সাহায্য করে